আমার শৈশবে স্কুলের কিছু স্মৃতি আমি তুলে ধরছি আমার কিছু বন্ধু মিলে আমরা মেমারি বই মেলাতে গিয়েছিলাম সেখানে সবাই আমরা একসঙ্গে একটা বাসে ছাত্র ছাত্রী সবাই মিলে হইচই করতে করতে যাই সেটাও খুবই ভালো গান গাইতে গাইতে গেছিলাম আমরা সবাই যাওয়ার পর নেমে আমরা সবাই স্যার আমাদেরকে বইয়ের দোকানে ঘুরিয়ে ঘুরিয়ে নিজ নিয়ে গেছিলো আমরা সবাই একসঙ্গে যাওয়ার পর যেতে যেতে আমাদের একটা বন্ধু হঠাৎ আমাদের কাছ থেকে চলে যায় এবং তাকে আমরা খুঁজেই পাই না কোথায় কোথায় খুঁজতে খুঁজতে আমরা মাইকিং করি মাইকিং করার পর ও একটা কি হয়েছে আমরা যে মেলায় যাচ্ছিলাম মেলায় যেতে যেতে ও ঘুরতে ঘুরতে মেলার থেকে বাইরে বেরিয়ে গেছে এবং সে রাস্তাটা হারিয়ে ফেলেছে সে আর আসতে পারছিল না তা মাইকিং করার পর ওখানকার একটা লোক তাকে নিয়ে আসে এবং নিয়ে আসার পর আমরা আমরা বন্ধুকে ফিরে পাই এবং আমরা খুবই আবার আনন্দ শুরু করি আনন্দ শুরু করতে করতে আমাদের বই মেলার মধ্যে মধ্যে ওখানে আমাদের বোট এসেছিলো জলের মধ্যে এবং আমার ওই বন্ধুটা খুবই ভয় পায় তবু আমরা জোর করে ওকে বোটের মধ্যে চাপিয়ে দিই এবং সে বিচ্ছিরি একটা বিচ্ছিরি কাণ্ড সে এত কান্নাকাটি শুরু করে আমরা দেখি এবং আমরা বন্ধুরা খুবই আনন্দ পাই কিন্তু এখন বড়ো হয়ে অবশ্য বুঝতে পারি ওকে অতটা জোর করা উচিত হয় নি এটা তখন আমরা বন্ধু বন্ধু মিলে খুবই মজা করেছিলাম এবং তাকে জলের মধ্যিখানে নিয়ে গেছিলাম সে খুবই কান্নাকাটি করছিল আমাদেরকে জড়িয়ে জড়িয়ে ধরছিল তারপরে আমরা তাকে ধরে নিয়ে আসি পাড়ে তারপর তাকে নিয়ে যাই আমরা কিছু তাকে ভালো কিছু খাওয়াই এবং একটা বই কিনে দিই তাকে গিফট দিই কারণ যেহতু আমরা ওকে অনেক ভয় দেখিয়েছিলাম সেই জন্য ওকে আমরা একটা সান্তনা পুরষ্কার হিসাবে একটা আমরা বই কিনে দিয়েছিলাম এইসব স্মৃতি অনেক কিছু হাসি কান্নার মধ্যে আমাদের শৈশবের জীবন স্মৃতি কেটেছে এটাই আমাদের একটা সবথেকে ভালো একটা স্মৃতি আমি তুলে ধরলাম